পুরুলিয়া জেলায় পালিত প্রধান সাংস্কৃতিক উৎসব বা অনুষ্ঠানগুলির মধ্যে উল্লেখযোগ্য হল মকর সংক্রান্তি টুসু ভাদু করম পরব চৈত্র সংক্রান্তি গাজন উৎসব এছাড়াও রয়েছে ভানসিং মেলা রাস মেলা এবং আমারা যে সাধারণত অনুষ্ঠানগুলি পালন করে থাকি সেগুলির মধ্যে হচ্ছে নববর্ষ বিশেষভাবে উল্লেখযোগ্য এছাড়া ধর্মীয় উৎসবের মধ্যে রয়েছে দুর্গাপূজা কালীপূজা গণেশপূজা সরস্বতীপূজা মুসলিমদের ধর্মীয় উৎসবের মধ্যে রয়েছে ঈদ মহরম এছাড়াও খ্রিশ্চানদের উৎসবের মধ্যে উল্লেখযোগ্য হল বড়দিন এছাড়াও এই সমস্ত ধর্মীয় বা স্থানীয় সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠানের পাশাপাশি জাতীয় বেশ কিছু অনুষ্ঠানও পালন করা হয়ে থাকে যেমন স্বাধীনতা দিবস প্রজাতন্ত্র দিবস নেতাজী জয়ন্তী ইত্যাদি এই যে ধর্মীয় অনুষ্ঠান বা সাংস্কৃতিক উৎসবগুলি রয়েছে সেগুলিরতে একটি বিশেষ তাৎপর্য নিয়ে চলে যেমন মকর সংক্রন্তি এটি হচ্ছে মূলত খাওয়াদাওয়ার একটা উৎসব আমরা বলতে পারি যেমন এখানে খাওয়াদাওয়ার মধ্যে সবচেয়ে প্রধান হচ্ছে পিঠে পিঠের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পুলি পাটিসাপটা গুড় গুড় পিঠে সিম পিঠে সরু চাকলি ইত্যাদি বিভিন্ন কিছু এ ছাড়াও চৈত্র সংক্রান্তি করম পরব এবং আরও বিভিন্ন যে সমস্ত আঞ্চলিক সাংস্কৃতিক অনুষ্ঠান বা উৎসবগুলি হয়ে থাকে সেইগুলিতে ছৌ নাচ যেটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাছাড়াও ঝুমুর এইগুলিও বিশেষ মাত্রায় প্রভাব বিস্তার করে থাকে এরপর যেগুলোর কথায় আসি সেটা হল ধর্মীয় উৎসবের মধ্যে হিন্দু মুসলিম খ্রিশ্চান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সমস্ত ধরনের উৎসবে একত্রে মিলিত হয়ে সেই উৎসবকে আর একটু বড়ো মাত্রায় পৌঁছে দিতে পারে এছাড়াও রয়েছে যেমন জাতীয় উৎসব সেইগুলি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এইগুলিতে যেমন সাড়ম্বরে পালিত হয় ঠিক সেইভাবেই বিভিন্ন ক্লাব রাস্তার মোর সেইগুলিতেও উদযাপন করা হয়ে থাকে নববর্ষে বাড়িতে বাড়িতে মিষ্টি লক্ষ্মী গনেশের পুজো তার পাশাপাশি দুর্গ পুজোতে চার দিন এক বিশেষ মাত্রায় খাওয়া দাওয়া সরস্বতী পুজোতে বাসি ভাত এই তো গেল হিন্দুদের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান এছাড়াও রয়েছে ঈদ যেখানে মুসলিমদের লাচ্ছা খাওয়া এক বিশেষ বড়ো একটা আমরা অনুষ্ঠান হিসেবে ধরে থাকি তাছাড়াও বড়দিনে কেক খাওয়া সবকিছু মিলিয়ে আমরা জাতি ধর্ম বর্ণ মিশে একসাথে পালন করে এক আলাদা মাত্রায় উৎসবকে পৌঁছে দিতে পেরেছি